আমি অনেক বারই অনেক বই পড়েছি যা পড়ে আমাকে খুব জোরে জোরে হাসতে বাধ্য করেছে বিশেষত কমিকসের বই সুকুমার রায়ের বই বা বিভিন্ন জোকসের বই পড়েও আমি আমি কিন্তু বিশেষভাবে নিজেও হেসেছি এবং অপরকে হাসতেও বাধ্য করেছি সেই বইটি সুকুমার রায়ের ছোটগল্পের যে ছোটোছোটো কমিকসের বই থাকে বা জোকসের বই থাকে সেইরকম বই ওই বইগুলি পড়ে আমি যেমন নিজে আনন্দ পাই এবং অপরকেও আনন্দ দিই একটা মানুষকে কাঁদাতে তো সবাই পারে কিন্তু হাসাতে কতজন পারে সেই জায়গা থেকেই মনে হয়েছিল আমার যে আমি যদি কাউকে এক এক মিনিটের জন্যও হাসাতে পারি তাহলে হয়তো আমি খুব উপকার করলাম এবং পুণ্যের কাজ করলাম হাসাতে কিন্তু সবাই পারে না তাই কমিকস বই পড়িয়ে আপনিও হাসুন এবং অপরকেও হাসতে সাহায্য করুন